গ্রামাঞ্চলে আমাদের যে গ্রামের যে সরকারি শাসনের এর অভাবের কারণ অনেক রয়েছে যেমন দুর্বল জনসেবা যারা আমাদের জনগণ তারাই তো দুর্বল তারা তো সেরকমভাবে জোর দিয়ে বলতে পারে না বা সেরকমভাবে তারা তারা দাবি করে না দাবি করলে তো তবেই তো সরকার আমাদেরকে দেবে কিন্তু সেরকম হয় না বা পরিবেশগত অবক্ষয়ও অনেক হচ্ছে যেমন ওন যেটা হ দিচ্ছে সেটাকেও মানুষ পরিষেবা মানে ঠিকঠাকভাবে রাখতে পারছে না সেটা পরিবেশ তাদেরকে নষ্ট করে দিচ্ছে সেটা মানে যে কোনো একটা একটা এখানেই যেমন একটা কল দিয়েছিল যেটা সরকার থেকে দিয়েছিল সবাইকে জল খাওয়ার জন্য যেমন সেই পাম্প করা কল তো সেটা তো সবাই মিলে ভি মানে এমনভাবে ব্যবহার করছে যে সেটা খারাপ হয়ে যাচ্ছে শুধুই তার পরে যে মানে কোনো জিনিসের যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা যত্ন করে রাখতে পারছি না এটাই হচ্ছে মানে পরিবেশেরও অবক্ষয় হচ্ছে অনেক বা স্বাস্থ্য বৈষম্য হচ্ছে অপরাধ ও সামাজিক অস্থিরতা রাজনৈতিক প্রান্তিকতা মানে অনেক কারণেই কিন্তু আমরা সরকারি শাসন শাসনের অভাবে ভুগছি ই যেইগুলো কিন্তু আমাদের মানে আমাদের নিজেদের কারণেই বলতে পারেন